আমার এলাকায় প্রধান রাজনৈতিক দলগুলি নিয়ন্ত্রণ করেছে বিজেপি কংগ্রেস এবং সিপিএম ও টিএমসিপি তারা বিভিন্নভাবে বিবর্তিত হয়ে দল গঠন করেছে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে মানুষদেরকে সাহায্য করেছে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টিএমসিপি যেমন বিভিন্নভাবে কন্যাশ্রী রূপশ্রী শিক্ষাশ্রী এগুলো চালু করেছে এর ফলে কন্যাশ্রী চালু করবার ফলে এককালীন আমরা পঁচিশ হাজার টাকা পাই রূপশ্রী বিয়ের সময় এককালীন আমরা টাকা পাই শিক্ষাশ্রীতে টাকা পাই এছাড়া বিভিন্ন ধরনের বিভিন্নভাবে রাস্তাঘাট নির্মাণ হয়েছে এছাড়া স্ট্রিট লাইট হয়েছে যেগুলোর ফলে মানুষের সাধারণ পথচলতি মানুষদের কোনওরকম কোনও অসুবিধে হয় না তাছাড়া যেমন বিজেপি বিভিন্ন ধরনের গ্যাসের ব্যবস্থা করেছে রাস্তাঘাট তৈরি করেছে এর ফলে ভালো মানে অ্যাক্সিডেন্টের মাত্রা কমেছে সাধারণ মানুষেরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারছে বিনা ঝামেলা এবং ঝঞ্ঝাটে এইভাবেই রাজনৈতিক দলগুলি বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে এবং বিবর্তিত হয়ে সাধারণ মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে বাড়িয়ে তুলেছে বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প এছাড়া বিভিন্ন স্বাস্থ্য সাথী কার্ড এই ধরনের প্রকল্প চালু করবার ফলে মানুষ অনেকটাই চিকিৎসার ক্ষেত্রে উন্নত হতে পেরেছে এভাবেই সাধারণ মানুষেরা মানুষরা নিজেদের জীবনযাপন করতে পারছে এভাবেই রাজনৈতিক দলগুলি নিয়ন্ত্রণ করছে এবং বিবর্তিত হয়ে এ বিবর্তিত হচ্ছে এবং সাধারণ মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে যাতে সাধারণ মানুষেরা আরও উন্নতি করতে পারে